আমাদের স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে লোকেরা যা অসুবিধার সম্মুখীন হয় যেমন ধরুন আমাদের এই স্থানীয় বাজারে সবাই যখন বাজার করতে যায় এবং কৃষিপণ্য কিনতে যায় তখন দেখা যায় যে হয়তো খুব বাজারে কৃষিপণ্য কম নিয়ে আসছে দোকানদাররা কারণ অন্যদিন বিক্রি না হওয়ার জন্য নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের লস হয়ে গিয়েছে সেই জন্য তারা কম নিয়ে আসছে তাই অনেক মানুষজনই পাচ্ছে না এবং সে কম নিয়ে এসে তারা যত টাকায় নিয়ে এসছে এবং তারা কিছু টাকা বেশি বিক্রি করা উচিত কিন্তু তার তুলনায় তারা তিন ডবল টাকায় বেশি দামে বিক্রয় করছে তাহলে সেই মানুষজনরা একেই ঠিক মতো মালটা পাচ্ছে না তার অসুবিধায় পড়ছে এবং তারা প্রচুর পরিমাণে টাকা নিয়ে নিচ্ছে সেই অসুবিধায় পড়ছে যথাযথ সেই জিনিসটার যত দাম যতো মূল্য তার তুলনায় অনেক বেশি নিয়ে নিচ্ছে সেই বিপদের সম্মুখীন হচ্ছেন মানুষজন এবং আরো আমি এই সব বিষয়ে আলোচনা করছি এই সব বিষয়ে আলোচনা করতে পারি কারণ আমাদের এখানে ঘটছে সেই জিনিসটা আমি দেখেছি এবং আমার সাথেও ঘটেছে আমিও বাজারে গিয়েছি আমার কাছে অনেক টাকা নিয়ে নিচ্ছে সেই শাকসবজি বা কৃষিপণ্য কিনতে অনেক বেশি পরিমাণে নেওয়ার জন্য তাই নতুন করে আর কেও আর বসছে না কারণ নষ্ট হয়ে যাবে যদি না কিনি এই রোদ গরমে সেই জন্য কেউ আর বেশি আনছে না এবং যে কটি আনছে সেইগুলি অনেক প্রচুর পরিমাণে বেশি টাকা নিয়ে নিচ্ছে